হ্যাঁ বলছি নমস্কার দাদা এটা কি নন্দন ফার্নিচার হ্যাঁ বলছি আপনি কি নন্দন ফার্নিচারের মালিক বলছেন হ্যাঁ বলছি দাদা আমার কিছু ফার্নিচার আমার দরকার ছিল তো আপনাদের গোদরেজের আলমারি আছে আপনাদের দোকানে হ্যাঁ বলছি যে আমার তো হ্যাঁ আমার তো আমার বোনের বিয়ে তো সে কারণে মানে খাট আলমারি সব কিছুই নেওয়া হবে তো গোদরেজের আলমারিটা যেহেতু আমার বোন কিছু তো গিফট দিতেই হবে তো সেই কারণে বলছি যে ও আলমারিটা দেবো তো গোদরেজের আলমারিটা কী রকম কী দাম পড়বে মানে ছ ফুট হাইটের

আর বলছি দাদা খাটের ডিজাইন আছে সুন্দর সুন্দর আর দাদা বলছি যে আমার বোন তো আর এখানে থাকে না তো এখান থেকে ডেলিভারি হয়ে ওখানে যাবে আর কি জিনিসগুলো তো আপনি যদি একটু হোয়াটসঅ্যাপে পাঠান তো আমার বোনকে আমি একটু পাঠিয়ে দেখাতে পারি যে ওর কী পছন্দ না পছন্দ হ্যাঁ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সে যাব আমি ও ওই কারণেই আমি ফোন করলাম যদি না দু একটাই মানে সেই রকম লেটেস্ট ডিজাইন থেকে যদি একটু পাঠাতেন তো আমার বোনকে পাঠাতাম এবার আমি গিয়ে আমার বোনকে ভিডিও কল করে দেখাতাম হুম যে দেখ এইগুলো পছন্দ কি না আর একটা কথা বলছি দাদা হোম ডেলিভারি কি ফ্রি হবে

ও আচ্ছা আচ্ছা না দেখুন এখান থেকে আপনার কাছ থেকে আমি সব কিছু নেব যদি হোম ডেলিভারিটা এইখানে না আমার বোনের বাড়ি মানে নবদ্বীপ তো সেখানে যদি হোম ডেলিভারিটা যদি ফ্রি হয় তাও সব কিছুই নেব খাট আলমারি ড্রেসিং টেবিল যেগুলো আর কি বিয়েতে সোফা সোফা কাম বেড হ্যাঁ দাদা বলছি সোফা কাম বেড আছে হ্যাঁ আমার বাড়ি এখানেই অ অসুবিধা নেই তো আমি অনেক দেখেছি আপনাদের দ্ দোকানের অনেক নাম শুনেছি আমার শ্বশুরবাড়িতেও অনেক জিনিস রয়েছে আপনাদের দোকানের তো সে কারণেই বললাম না দাদা এতে কিন্তু আমি সব কিছুই নেব কিন্তু আপনাকে কিন্তু হোম ডেলিভারিটা কিন্তু ফ্রি করে দিতেই হবে নবদ্বীপ পর্যন্ত আর সব কিছু ঠিক আছে কিন্তু আমার কিন্তু গোদরেজের আলমারিটা কিন্তু ভালো হতেই হবে ওটা কিন্তু আমি দিচ্ছি ঠিক আছে আর এরকম

আর বলছি দাদা হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ